শহর বলতে সাধারণত এমন একটি ঘন বসতিপূর্ণ বৃহৎ পৌর এলাকাকে বোঝায় যেটি পারিপার্শ্বিক অঞ্চলের একটি কেন্দ্র হিসেবে কাজ করে ও সেখানকার অধিবাসীদের জন্য বিশেষায়িত সেবা প্রদান করে থাকে কোনও পৌর বসতির জনসংখ্যার আকার বা এর এলাকার আয়তন ন্যূনতম কতটুকু হলে সেটিকে শহর বলা যায় এ ব্যাপারে কোনও বিশ্বব্যাপী ঐক্য মতভিত্তিক সংজ্ঞা নেই বাংলা রচনাতে কদাচিৎ শহর পরিভাষাটি দিয়ে কেবলমাত্র ছোট শহরকে বোঝানো হতে পারে শহর এক ধরনের মানব বসতি শহরের চেয়ে উত্তরোত্তর ছোট বসতিগুলিকে ছোট শহর গ্রাম ও ছোট গ্রাম বলা হয় অন্যদিকে শহরের চেয়ে উত্তরোত্তর বড়ো বসতিগুলিকে মহানগরী পৌরপুঞ্জ ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে শহরকে কীভাবে অর্থের দিক দিয়ে ছোট শহর থেকে আলাদা করা হয় সে বিষয়ে ভিন্ন মত রয়েছে তবে সাধারণত একটি শহরকে দুই বা ততোধিক প্রশাসনিক এলাকায় ভাগ করা হয়ে থাকে এবং শহরকে ঘিরে উপশহর বা শহরতলি থাকে যেগুলি ছোট শহরের বেলায় প্রযোজ্য নয় অনেক শহরের নিজস্ব প্রশাসন ইতিহাস এবং আইন রয়েছে সাধারণত একটি আইন শৃঙ্খলা ও নিরাপত্তা গৃহায়ণ পরিবহন ইত্যাদি বিষয়ে নিজস্ব নিয়মকানুন ও ব্যবস্থা শহরের থাকে শহরের বিকাশ মানুষ এবং ব্যবসায়িক প্রসার ঘটাতে সাহায্য করে শহর প্রায়শই গ্রাম দ্বারা পরিবেষ্টিত থাকে এখানে চাকরির সুযোগ সুবিধাও বেশি থাকে কালক্রমে একটি বর্ধনশীল শহরের আশেপাশের এলাকাগুলিও ওই শহরের ভিতরে অন্তর্ভুক্ত হতে শুরু করে শহরের বসবাসের অনেক অসুবিধাও আছে যেমন কোলাহল দূষণ ভিড় ফুটপাথ দখল ইত্যাদি আরও অনেক কিছু এছাড়াও এই সমস্তগুলিকে যদি বাদ দেওয়া যায় তাহলে একটি ক্ষুদ্র এলাকাতে গুচ্ছবদ্ধ হয়ে বাস করতে ও অন্যান্য কর্মকান্ড করতে খুবই সুবিধা হয় এছাড়াও হাজার হাজার দৈনন্দিন কর্মকান্ডের জন্য বিরাট দূরত্ব পাড়ি দেওয়ার অসুবিধাটাও কম হয়ে যায় আদর্শ দৃষ্টিকোণ থেকে শহর মানুষের মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রাপ্তির একটি স্থান যেখানে মানুষ বসবাস চিকিৎসাসেবা শিক্ষার সুব্যবস্থা কর্মের সুযোগ সামাজিক যোগাযোগ ও খেলাধূলা বিনোদনের জন্য সুবিধাজনক একটি স্থান বলে মনে করে শহরে গণপরিবহনের ব্যয় কম আর অবকাঠামোর খরচও এককভাবে ব্যাঙ্ক নিয়ে বা পরিচিতিদের সাথে ভাগাভাগি করে নেওয়া যায় যে ব্যাপারটিকে পিন্ডি ভবনের অর্থনীতি বলে এটি একটি নগর স্থাপত্য উৎপত্তির অন্যতম মূল কারণ নগর জীবনের সুবিধা ও অর্থনৈতিক লাভের কারণে উন্নত বিশ্বের দেশগুলিকে সিংহভাগ নাগরিক শহরে বাস করে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় পঁচানব্বই শতাংশ জনগণই কোনও না কোনও শহরে বাস করে হ্যাঁ আগে শহরে পাওয়া যেত কিন্তু গ্রামে পাওয়া যেত না এরকম একটি সুবিধা হচ্ছে চিকিৎসা এবং শিক্ষার সুবিধা কিন্তু আজকাল গ্রামেও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় এবং শিক্ষা কেন্দ্র স্থাপিত হওয়ায় গ্রামের মানুষজনেরাও সুস্বাস্থ্য এবং সুশিক্ষার সুবিধা পাচ্ছে গ্রামের লোকেদের শহরের দিকে চলে যাওয়ার প্রবল একটি প্রবণতা দেখা যায় শহরে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায় যেগুলি গ্রামে পাওয়া যায় না যেমন সুন্দর সুযোগ সুবিধা যেমন শিক্ষা ক্ষেত্রে সুবিধা এছাড়াও চিকিৎসার সুবিধা গ্রামের মানুষেরা বিভিন্ন রোগব্যাধিতে চিকিৎসা সুচিকিৎসার অভাবে মারা যায় কিন্তু শহরের মানুষেরা সহজেই কাছে পিঠে সুচিকিৎসার ব্যবস্থা পায় এ কারণেই শহরের মানুষেরা খুবই উপকৃত হয় তাই গ্রামবাসীদের দিন দিন মনের মধ্যে এই প্রবণতা চলে আসছে যাতে তারা শহরে গিয়ে বসতি স্থাপন করতে পারে